হ্যাঁ সুজাতা হ্যাঁ হ্যাঁ আমি তো আজ না না একটু প্রব্লেম হয়ে গিয়েছিলো ওই জন্য যেতে পারি নি

হ্যাঁ হ্যাঁ শুনছিলাম আচ্ছা হ্যাঁ হেডম্যামের জন্য আমরা ভাবছিলাম কিছু একটা সারপ্রাইস দোবো ওইটা লাস্টে ওটা কাউকে জানাবো না শুধু আমরা টিচাররাই জানবো ওনার জন্য একটা ছোটো খাটো গিফ্টেরও ব্যবস্থা করবো ওটা মানে আমরা করবো হুম হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে একটা এ দেবো আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা ভাবছি কী যে সব টিচাররা মিলে একটা কিছু রবীন্দ্র সঙ্গীত বা কিছু একটা করলে খুব ভালো হয়

আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবাই হ্যাঁই বলবে না কেউ বলবে না আশা করছি তারপরে পতাকা যখন এ হয়ে যাবে উত্তোলন হয়ে যাবে তখন তারপরে আমাদের বাচ্চাদের টিফিন দেওয়ার যে ব্যবস্থাটা আছে ওটা কাল সকাল সকাল যেতে হবে ওগুলো আমাদেরই নিয়ে আসতে হবে মানে দেখতে হবে বলে আসলে তারপরে তো দাদা গিয়ে নি সালাম দাদা গিয়ে নিয়ে আসবে না

হ্যাঁ তাড়াতাড়িই যাবো হ্যাঁ

ঠিক আছে কালকের তাহলে দেখা হচ্চে কালকে কথা হবে তাহলে হ্যাঁ রাখছি হ্যাঁ এখন হুম